হ্যাঁ আপনি মালদা ট্রাভেল এজেন্সি থেকে বলছেন হ্যাঁ বলছিলাম যে মালদাতে ঘোরার মতন কী কী দৃশ্য আছে জায়গা

মালদাতে মালদাতে ট্রাভেল ব্যবস্থা কেমন যাতায়াত ব্যবস্থা

আমার সাথে আমার মা বাবা আছে ভাই বোন আছে আমরা টোটাল ধরেন ছ জন আছি হ্যাঁ তো বলছিলাম যে

হ্যাঁ বলছিলাম যে আপনাদের ওখানে ভালো হোটেল হবে হোটেল ও পার ডে কত পড়বে আমার রুম আচ্ছা তো আমি চার পাঁচদিনের জন্য ওখানে স্টে করব তো আমার কত দিনে কত টাকা খরচা হতে পারে আচ্ছা তো না আমরা খাওয়া দাওয়া যেখানে ঘুরতে যাবো সেই জায়গাতে খাওয়া দাওয়াটা করব ট্রান্সপোর্টের জন্য কী গাড়ি ভালো হবে ও ঠিক আছে তাহলে আমি আপনাকে জানাচ্ছি কল করে ঠিক আছে রাখছি